মাছ ধরার জন্য সাধারণত ছোটো নৌকো এমনি নদীতে যে নৌকো ছোটো নৌকো ব্যবহার করা করা হয় আর কি যখন সমুদ্রে যখন যায় তখন বড়ো নৌকো তার বড় নৌকো ব্যবহার করা হয় তাতে ঝড় বৃষ্টির হাত থেকে অনেক কম ব মানে অনেক কিছুই থাকে ঝড় বৃষ্টির হাত থেকে সেগুলো রক্ষা করার জন্য আর সেগুলো রক্ষা করার জন্য অনেক কিছুই থাকে আর মানে সনের সমুদ্রে অনেক ধরনেরই মাছ থাকে সেগুলি অনেক বড়ো বড়ো জিনিসই নিয়ে যাওয়া হয় সেগুলি আর কি সমুদ্রে আর আমি কোনো রকম